আমি এক পশ্চিম বর্ধমানের বাসিন্দা হিসেবে আমি এটাই বলতে পারি যে আমাদের পশ্চিম বর্ধমানে যে সমস্ত স্কুল ও কলেজগুলি আছে সেখানে ছাত্রছাত্রীদের পড়াশোনা তো খুবই ভালো হয় এবং পড়াশোনার সাথে সাথে যেমনি পরীক্ষার ব্যবস্থা আছে ঠিক তার সাথেসাথে প্রত্যেক স্কুল ও কলেজে একটা করে খেলারও ব্যবস্থা করা উচিত কারণ যেমনি একটা ছাত্রছাত্রীর মস্তিষ্কে যেমনি বিকাশ হচ্ছে পড়াশোনা করে পাঠদান করে ঠিক তেমনই একটা ছাত্রছাত্রীর শারীরিক গঠনও যাতে ভালোভাবে হয় তার জন্যও খুব ভালোভাবে নজর দিতে হবে তাই যেকোনো স্কুল কলেজে পড়াশোনার সাথে সাথে খেলাধুলারও ব্যবস্থা করা উচিত যেমন প্রত্যেক স্কুলে ক্রিকেট ফুটবল খেলার সাথে সাথে প্রত্যেক কলেজেও একটা ছোট করে টুর্নামেন্ট ক্রিকেট খেলা বা দৌঁড় প্রতিযোগিতা বিভিন্ন ধরনের খেলার ব্যবস্থা করা উচিত তেমনি স্কুলে স্পোর্টস স্পোর্টসের মধ্যে হচ্ছে দৌঁড় লং জাম্প হাই জাম্প এই ধরনের খেলাগুলি থাকলে যেকোনো ছাত্রছাত্রীর শারীরিক যে সমস্ত বিকাশ সেগুলো খুব ভালো হয় তাতে ছাত্রছাত্রীর মন খুব ভালো থাকে বুদ্ধি খুব আরও বেশি করে বুদ্ধিটা বাড়তে থাকে তার ফলে যেকোনো ছাত্রছাত্রী খুব ভালোভাবে পড়াশোনার সাথে সাথে খেলাধুলার সাথে সাথে নিজেকে খুব ভালোভাবে রাখতে পারবে তো আমার মতে যেকোনো স্কুল কলেজে খেলাধুলার প্রসারের জন্য সরকারের একটা ব্যবস্থা অবশ্যই নেওয়া উচিত যাতে ছেলেমেয়েদের পড়াশোনার সাথে সাথে শারীরিক গঠনও যেন খুব ভালোভাবে হয়